হ্যালো হ্যাঁ বলুন হ্যালো আচ্ছা না না হ্যাঁ কেমন কী ছাড় রয়েছে

আচ্ছা পার্সোনাল লোন নেওয়া যাবে না পার্সোনাল লোন আমি তো আছি আচ্ছা হোম লোন নেওয়া যাবে হোম লোন নেওয়া যাবে ইন্টারেস্ট কোন

বুঝতে পারছি কিন্তু শোধ না করতে পারলে তো আমার তো বাড়িতে নেই

আচ্ছা কত কত টাকা পাব আজকে তো হবে না দশটা এগারোটা কালকে কি আপনারা খোলা থাকবেন সোমবার সোমবারে চলে যাব আচ্ছা কী কী করতে লাগবে

আর সিবিল ডাউন হয়ে গেলে বাড়ির লোন নিতে পারব আমি অসুবিধা হবে না কোনো আচ্ছা ঠিক আছে কারণ সিবিলটা একটু ডাউন হয়ে গেছে সিবিলটা তোলা যাবে না কোনো প্রকারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বলছি আমি যদি ক্রেডিট কার্ড নিতে চাই কীভাবে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম